আমি আমার বন্ধুদের সঙ্গে বা রাইডারদের সাথেও বাইক ট্রিপে গিয়েছি এবং বাইক ট্রিপটা ছিল হচ্ছে প্রথমেই আমরা বর্ধমান থেকে কলকাতায় একটা পরিকল্পনা করেছিলাম এবং কলকাতা যাওয়ার ট্রিপের জন্য আমাদের প্রায় চার থেকে পাঁচ লিটার তেলের দরকার ছিল এবং সেই জন্য আমরা যাতে তাড়াতাড়ি যাই গিয়ে চলে আসতে পারি সেই জন্য আমরা সকাল সকালই বেড়িয়ে পড়েছিলাম এই ট্রিপে যাওয়ার জন্য এবং সকাল থেকেই করে যেতাম যে যা হবে সব রেস্টুরেন্টেই খাওয়াদাওয়া হবে এবং আমরা বেশি কলকাতায় যতো দর্শনীয় স্থান রয়েছে সেগুলিকে ঘুরতে যাবো বলে পরিকল্পনা করেছিলাম এবার পরিকল্পনা করা হলে তো হবে না সেটাকে সক্ষম করতে হবে তাই জন্য আমরা নিজস্ব ব্যাগ এবং কিছু ইন্সট্রুমেন্ট যেগুলো দিয়ে কিনা হ্যাঁ যাতায়াত করা যায় যেগুলো দিয়ে সব কিছু আমরা সম্ভব করে নিতে পারি তার জন্য ভটাভট করে আমরা সব কিছু রেডি করে বাইকে নিয়ে বেড়িয়ে পরি এবং যাওয়ার পথে সবথেকে অসুবিধা হয় তার রাস্তাগুলো রাস্তার কিছু কিছু জায়গাতে দেখা যায় খুব বেশি পরিমাণে খাল বিল রয়েছে এবং অনেক গর্ত থাকে তারপরে আমরা তাও সুস্থভাবে সেই দর্শনীয় স্থানগুলোকে ঘুরে নি এবং তারপরে সুখে শান্তিতে ধীরে সুস্থে এসে খাওয়াদাওয়া রেস্টুরেন্টে করে তারপর ঠিক টাইমে ঘরেও ফিরে আসতে পারি এবং এত ব্যস্ততার মাঝখানেও আমার যেহেতু ঘুরতে যাওয়ার একটু শখ রয়েছে তাই জন্য আমরা এত ব্যস্ততার মাঝেও কিছু সময় বার করে নিয়েও হোক ঘুরতে গেছি